পশ্চিম বর্ধমান জেলার সামগ্রিক উন্নয়নের জন্য আরও কিছু কলকারখানা হলে ভালো হয় এখানে বেকার সমস্যা একটু বেড়ে গেছে এবং এখানে গাড়ি ঘোড়ার সংখ্যাও অনেক বেড়ে গেছে রাস্তাঘট রাস্তাঘাট আরও চওড়া করা দরকার দু তিনটে ফ্লাইওভার করলেও খুব ভালো হয় এবং পলিউশনও অনেক বেড়ে গেছে এর জন্য আরও গাছ টাছ লাগানোর দরকার আছে এবং আরও কিছু ভালো স্কুল বা কলেজ ফলেজ যদি হয় সেটার ক্ষেত্রে হলেও সেটা হলেও ভালো হয় এবং আর কি যেন